বিয়া বাড়ি যায় বা এরকম ঘুরতে যাই সবাই একসঙ্গে যায় গেলে সবাই ফটো তোলে সবাই দেখে যেরকম যে ছেলেমেয়েরা বলো মা আমি এভাবে দোঁড়াচ্ছি তুমি এই ফটোটা তোলো আমার ফটোটা তুলে দাও তা আমি তো মানুষ অতো জানি না আমার বলে দেয় যেইভাবেই ফটোটা তোলো তা আমি ওই তুলে দিই এবারে কীভাবে সাদা করে কীভাবে কালো করে কীভাবে পাঠায় কীভাবে কী করে আমি তো এসব জানি না আমি মুক্ষু সুক্ষু মানুষ সবাই দেখিয়ে দেয় এখন ফোনের যুগ ওরাই সব বাচ্চা কাচারা জানে আমরা তখন আগেকার যুগের মানুষ আমরা হছে ওই সব জানি নে অত বুঝি না সুঝি না তাই কোনো বিয়েবড়ি টাড়ি গেল সবাই একসঙ্গে দাঁড়ালো যেই আমি একসঙ্গে দাঁড়াচ্ছি আমরা সবাই একসঙ্গে দাঁড়াচ্ছি তুই না দাঁড়াস তুই ফটোটা তুলে দে তা জানি ও জানি না পারি না তো ওরা দেখিয়ে দেয় যে এইটা এইভাবে টিপে এইটা এইভাবে দেখতে দেখে দিচ্ছি এটা এইভাবে মারবি মারলেই ফটোটা উঠে যাবে এবারে কীরকম ভালো করে কি সাদা করে কী কালো করে ওই সব জানি না ওরাই ফটো তুলতে পারে তুলে দিই ওরা এবার সাদা করে কি কালো করে করে ওরাই দেখে এর কোনো জায়গা ঘুরতে গেলে ঘুরতে গেলে অনেক ভালো সুন্দর দেখ জায়গা দেখে ফটো তোলা হয় ফটো ত তোলা হয় ব ওরাও দাঁড়ায় আমি বলে যে আমার তোমরা এক জায়গায় তুমি এই ফটোটা ভালো লাগছে এই ফটোটা আমাদের তুলে দাও তা আমিও দেখিয়ে দেয় সেভাবে আমি ফটোটা তুলি এবার কী করতে হয় যে ওই সব ফটো পাঠায় বা সুন্দর করে কী আবার সে মারে মারলে ফটো আরও সুন্দর লাগে দেখতে ভালো লাগে মানুষ যেভাবে দেখতে তার থেকে আরও সুন্দর লাগে তা ওরাই দেখে ওরাই তুলে আমি তো পারি না ওরা দেখিয়ে দেয় আমি সেইভাবেই